উত্তরবঙ্গে বিভিন্ন জনজাতি থাকার কারণে বিশেষ করে জলপাইগুড়ি জেলার ডুয়ার্সে বিভিন্ন রকমের জনজাতি রয়েছে এবার সেই জনজাতিদের বিভিন্ন রকমের আলাদা আলাদা পোশাক রয়েছে টোটো জনজাতি থেকে শুরু করে মেচ মেচ থেকে শুরু করে রাভা বিভিন্ন রকমের জনজাতি থাকার কারণে বিভিন্ন রকমের পোশাক হয়ে থাকে এবং সেই পোশাকের কোনো রকমের বানানোর কাজ বা এমব্রয়ডারির কাজ বা কাঁথা স্টিচ কাজ এসবের মধ্যে কোনোটাই আমার জানা নেই